হ্যাঁ আমি স্কুলে পেন্টিং শিখেছিলাম এবং সেই পেন্টিংয়ের একটি আমার অভিজ্ঞতা হলো আমি এক দিন স্কুলে গিয়েছিলাম তখন আমি ঠিকঠাক পেন্টিং আঁকতে পারছিলাম না বা একজন আমার বন্ধু সে পেন্টিং আঁকছিলো সেই পেন্টিং আঁকার ফলে আমি সেটি দেখেছিলাম সেটি দেখার ফলে আমার কোথায় কী ভুল ত্রুটি সেগুলি আমি লক্ষ্য করেছিলাম এবং সেটি দেখার ফলে আমি সেই যেগুলি আমার ভুল হচ্ছিলো সেইগুলি সংশোধন করেছিলাম এবং সংশোধন করে আমি সেটি খুব সুন্দরভাবে এঁকেছিলাম